বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা অনেকটাই সস্তা কেননা বাড়িতে যদি

এই কারণেই সস্তা কেননা একটা বাড়িতে যদি পাঁচ থেকে ছজন সদস্য থাকে তাহলে সেক্ষেত্রে সবাই সেগুলোকে দেখতে পারে কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি যদি বাড়িতে না থাকে তাহলে অপর যে সমস্ত ব্যক্তিরা আছে তারা গাছগুলোকে ভালোভাবে দেখভাল করতে পারে জল দেওয়া পরিষ্কার করা তারপরে ঘাস পরিষ্কার করা এগুলো বা সার তেল বীজ এগুলো দেওয়া এগুলো দিতে পারে এগুলোর জন্য আলাদা করে কোনো লোক রাখতে হয় না কেননা কোনো একটা বায়রের লোককে বা মালীকে রাখতে গেলে সেক্ষেত্রে অনেকটাই খরচ হয়ে যায় সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায় এবং যদি বাড়িতে সেগুলো সেই বাগান বা ফলের গাছ বা ফুলের গাছগুলো যদি রক্ষণাবেক্ষণ করার জন্য বাড়িতে বাঁশ থাকলে বা অন্য অন্য কাঠ থাকলে সেগুলো দিয়ে ঘিরে রাখা যায় সেক্ষেত্রে কোনো খরচই হয় না যেহেতু সেগুলো বাড়ির হয় আমি মনে করি বাগান রক্ষণাবেক্ষণ অনেকটাই সস্তা